না আপনি তাহলে একটু বলুন কবে তাহলে একটু এই ডিজাইনগুলো একটু দেখলে ভালো হতো তো কারণ যে কোনো একটা হয়তো আমি সিলেক্ট করব হুম তাহলে বলুন কবে আস কবে আসতে হবে হ্যাঁ কাজটা তাড়াতাড়ি হলে একটু সুবিধা তা আপনার কি বিকেলবেলা তাহলে সময় হবে তাহলে আমি বিকেলবেলা তাহলে যাচ্ছি আর কীরকম কীরকম কী খরচা পড়বে আচ্ছা এক একটা ডিজাইন এক এক রকম খরচা তাই তো তাহলে আমি ওখানে গিয়ে তাহলে ওই ডিজাইন দেখে সিলেক্ট করছি তার পরে আপনাকে জানিয়ে দেবো

ঠিক আছে আমি তাহলে বিকেলবেলা গিয়ে ফোন করছি তাহলে ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে আমি বিকেলবেলা যাব অবশ্যই যাব গিয়ে ফোন করছি আপনাকে